পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষে যুবকদের একটা সমস্যা হচ্ছে বেকারত্ব সেখান থেকে তারা কোনরকমে বেরোতেই পারছে না এখানে শিল্প কারখানা বা সরকারি বিভিন্ন উদ্যোগে যে কর্মসংস্থান সেটা তেমনভাবে এখনো গড়েই ওঠেনি তাই তাদের বেকারত্ব নিয়ে সমগ্র ভারতবর্ষে একটি টানাপোড়েন দেখা গেছে পশ্চিমবঙ্গেরও একটি বড় সমস্যা হচ্ছে এই বেকারত্ব তারা যদি চেষ্টা করেন বা উদ্যোগ নেন শিল্পকারখানা প্রতিস্থাপন করে তাদের বেকারত্ব দূর করার উদ্যোগ নেওয়া হয় এবং বেকারত্বের কারণে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই যুবকরা অনেকেই নিজের দেশ ছেড়ে বিদেশেও চলে যাচ্ছেন শুধুমাত্র তাদের রোজগারের তাগিদে তাই আমাদের ভাবনায় থাকতে হবে এবং সরকারকে উদ্যোগ নিতে হবে যে কীভাবে এই বেকারত্ব দূর করা যায় এবং পরবর্তীকালে তা নির্মূলভাবে দূর করা যায় সেখানে তাছাড়া বিভিন্ন ধরনের প্রশিক্ষণ তাদের বাড়ির মধ্যেই বিভিন্ন ছোটো ছোটো কারখানা শিল্প তৈরির উদ্যোগ নিতে হবে তাহলেই আমাদের রাজ্যের বেকারত্বের সংখ্যা কিছুটা হলেও কমবে এছাড়াও কর্মসংস্থানের জন্য সরকারের নির্দিষ্ট অঞ্চল ভিত্তিক সমস্ত প্রচলিত ব্যবস্থা মানুষকে দিতে হবে সুযোগ করে দিতে হবে এবং সেগুলিকে উৎপাদন করা আধুনিক প্রযুক্তি দ্বারা ভারতীয় জিনিসপত্র যাতে বিদেশীরা ব্যবহার করে উন্নত করতে পারে রপ্তানি করতে পারে তারও ব্যবস্থা করতে হবে তাহলে ভারতীয় উৎপাদনে পরিমাণ বাড়বে এবং এর সাথে বৈদেশিক মুদ্রাও অর্জন করা হবে তাতে ভারতের অর্থনৈতিক সমৃদ্ধিও যেমন হবে তেমনি অনেক বেকারও কর্মসংস্থান হবে যে সমস্ত যুবকরা ব্যবসা করতে আগ্রহী তাদেরকে সাহায্য করা উচিত বিভিন্ন কুটিরশিল্প করা উচিত এলাকাভিত্তিক নজর দেওয়া উচিত কোথায় কী ব্যবস্থা করা যেতে পারে কোথায় কোনটা করলে উন্নত করা যেতে পারে তার নজর দিতে হবে বেসরকারি সংস্থাগুলির সরকারির অনুকূল পরিবেশে তৈরি করা যেতে পারে এরকম ব্যবস্থা করতে হবে সরকারি প্রতিষ্ঠানগুলিতে যেখানে খালি পদ রয়েছে প্রচুর পরিমাণে সেখানে যুবক নিয়োগ করতে হবে যেসব দুর্গম এলাকায় হাসপাতাল নেই বিদ্যালয় নেই সেগুলিতে সেইগুলি নির্মাণ করার চেষ্টা করতে হবে এবং যেহেতু নির্মাণ হবে তাই সেখানে যথেষ্ট পরিমাণে যুবকও নিয়োগ হবে এবং যুবক নিয়োগ হলেই বেকারত্বের সংখ্যাটা পরিমাণটা কমতে থাকবে